আমি সবসময় উত্তর ভারতীয় খাবার পছন্দ করি যেমন বিরিয়ানি হোক বা চিকেন কষা হোক বা অন্য কিছু যেগুলো উত্তর ভারতীয় খাবার সেগুলোর মধ্যে একটু তেল মশলা বেশি ব্যবহার করার কারণে আমি সেগুলো বেশি পছন্দ করি খেতে এবং খাওয়াতেও